ফ্যাশান ও ডিজাইনারদের অবশ্যই আঁকতে এবং স্কেচ করতে জানতে হবে আমার মতামতের অভিজ্ঞতা বলতে যে খুব ভালো আঁকে ত সে অবশ্যই স্কেচও জানবে কারণ স্কেচ করা তাদের কাছে কোনো বড়ো ব্যাপার না যারা খুব ভালো আঁকে বা আর কি তাদের কাছে নতুন নতুন ডিজাইন ভালো ডিজাইনে স্কেচ করে তো আমার অভিজ্ঞতা বলতে যারা খুব সুন্দর আঁকে বা যাদের খুব অভিজ্ঞতা আছে তাদের আপনি আঁকার আঁকা যদি দেখেন তাদের একটা আলাদাই হাতের আর কি ইয়ে আছে তো ডিজাইনদের আর আঁকার মধ্যে অনেক পার্থক্য আছে যারা ডিজাইন করে বা আঁকে আঁকা অনেক ধরনেরই হয় ডিজাইন যারা করে তাদেরও হাতের একটা মানে আর্ট বলতে পারেন আঁকাও একটা আর্ট তো এইভাবেও আর কি যারা ডিজাইনে স্কেচ করেন তারাও খুব দেখ হাতের খুব আর্ট খুব ভালো হয় আমি দেখেছি নকশা আর কি অনেক ধরনের করে তো মতামত আমার এগুলো আর কি অভিজ্ঞতা যা আপনাদের সাথে শেয়ার করলাম তো এটাই আর কি